আমি নাচ শিখেছি ছোটো থেকেই আমি নাচ শিখতাম তো তার জন্য আমি রাজ্যের বাইরেও আমি অনেক নাচ করতে নাচের প্রোগ্রাম করতে গিয়েছি সেখানে আমি কত্থক নাচ করেছি আমি বেসিক্যালি কত্থক নাচটাই ছোটো থেকে শিখেছি কিন্তু তার পাশাপাশি আমি রবীন্দ্র সঙ্গীতেও আমি নাচ করি তো রবীন্দ্র সঙ্গীত হচ্ছে এমন একটা নৃত্য যেটা যে কোনো পরিবেশেই করা যায় যেমন আমাদের দোল উৎসবে দোল উৎসবে যেমন রবীন্দ্র সঙ্গীতে নৃত্য করা হয় তারপর আমাদের কলেজে কলেজের ফ্রেশার্সে যেমন অনেকে হিপ হপ বা অনেকে ভারতনাট্যম অনেক রকমের নাচ করেছে কিন্তু আমি রবীন্দ্র সঙ্গীতেও নাচ করেছি এবং সেখানে সেই পরিবেশের সাথেও ভালোই মানিয়েছে তো সেখান থেকে আমি প্রচণ্ড নাম অর্জন করেছি এবং নাচ করে বিভিন্ন জায়গায় আমি অনেক প্রাইজও পেয়েছি হুম এবং বিভিন্ন জায়গা থেকে আমি ভালো সম্মানও পেয়েছি তো নাচের মাধ্যমে নিজের একটা কেরিয়ারও আমি তৈরি তৈরি করতে পেরেছি